মানে হ্যাঁ এরকম আমার পুরোনো আগেকার যুগের পয়সা ময়সা কালেক্ট করতে ভালো লাগে কিন্তু কোনো দিনও এরকম ক্লাবে মানে সদস্য মানে ক্লাবে যে হিসেবে আমি কোনো দিন এরকম করিনি ক্লাব থেকে যেসব ডাকে ওই সব আমরা জানি না আমাদের এখানে আছে কি সেটা আমি হয়তো জানি না কিন্তু আমাদের আমাদের এখানে নেই হয়তো আমি কোনো দিন হয়নি থাকলেও বা মানে হবো না আর এমনিতেও মানে আমার এগুলো কালেক্ট করতে খুবই ভালো লাগে কারণ আমাদের যখন পুকুর পুকুর ছেঁচে কি পুকুর মাটি কাটাই ছেঁচে যখন মাটি কাটাই তখন আমি ওগুলো পুরোনো আগেকার জিনিস পেলে সেগুলো নিয়ে আমি নিয়ে আর একটা ইয়েতে কোটোই করে নিয়ে আর রেখে দিই আবার যখন আবার যখন ঘর করার সময় মাটি কাটে মানে ওই ঘর করার সময় যে কথা গুলো করে না কী বলে ওই ওইগুলো যখন কাটে তখনও তখনও আমি আবার হচ্ছে ক কী মানে ওইগুলো পেলে রেখে দিই তবে একবার না আমি এরকম করতে করতে অনেক পাথর পেয়েছিলাম সেগুলো নিয়ে বোতলের ভিতরে রেখে দিয়েছিলাম তাই জন্য করে আমার এগুলো কালেক্ট করতে খুব ভালো আর এইগুলো জিনিস আমার তো কালেক্ট করতে এমনিই ভালো লাগে আমার আমার আমাদের বাড়িতে এরকম পুরোনো জিনিস মানে কাঠের জিনিস আছে আমার দাদুর আমার দাদুর দাদু না আমার নানার আমার নানার হাতের জিনিস আমার দাদুর হ্যাঁ আমার দাদুর হাতের জিনিস আমার দাদুর বাপের বাপের জিনিস তাই সেগুলো আমাদের বাড়ি আছে আমরা কিছু করি না আর এমনি সব পয়সা নিয়ে তো জানি না আজকে আমার হ্যাঁ আমার মেজো কাকার কাছে অনেক আমার আগেকার যুগের পয়সা আছে তা আমার কাছে আগেকার যুগের লোড আছে আমার আব্বার কাছে সেগুলো এখনও আমার কাছে আছে তো আমার পুরোনো জিনিস কালেক্ট করতে খুবই ভালো লাগে তাই আমি কোথাও দেখতে পেলে সেগুলো আমি কালেক্ট করে রেখে দিই